আমার জীবনের গুরুত্বপূর্ণ একটি সময় ছিল যখন আমার বন্ধু প্রসেনজিত বর্মণ সে ফেসবুকে বিভিন্ন পোস্ট করতো এবং মানুষ সেগুলো দেখে হাসাহাসি করতো তাকে পাগল বলত সে সবই ঠিক ছিল হঠাৎ করে একদিন তার ফেসবুক আই ডিটি হ্যাক হয়ে যায় তারপরে তার ফেসবুক একাউন্টে বিভিন্ন পোস্ট করে পাকিস্তানের হয়ে ভারতের বিপক্ষে পোস্ট করে যার ফলে তার বাড়িতে ধুপগুড়ির বিভিন্ন মানুষ জমায়েত হয়েছে তাকে ধরার জন্য দেশবিদ বিদ্রোহী বলার জন্য তাকে মারার মুখী হয়েছিলেন অনেক লোক কিন্তু তখন আমি তার পাশে এসে দাঁড়াই এবং তাকে সামলে সেখান থেকে ধুপগুড়ি থানায় নিয়ে আসি আসার পর অফিসারকে সমস্ত কিছু বললে সেই অফিসার তার ফোন চেক করেন তারপরে তার ফোনটা সেই অফিসারের কাছে থাকে তারপরে কদিন পরে বিভিন্ন সামাজিক মাধ্যম এবং সাইবার ক্রাইমকে পাঠানো হলে সে তারা অবশ্যই বলে যে সেই মোবাইলটি হ্যাক হয়ে যায় তারপরে সেই ছেলেটি রক্ষা পায় এবং বিভিন্ন মানুষ তাকে বিভিন্ন যে গালি গালাজ করছিলো সেটার ভীষণ বিশৃঙ্খল পরিস্থিতি ছিল থমথমে পরিস্থিতি ছিল তখন সেখানে গিয়ে আমরা আমি এবং আমার কয়েকজন বন্ধু মিলে তাকে সামলে ঠিক করে থানায় নিয়ে আসি তারপরেই কিন্তু সেই ঝামেলা থেকে সে মুক্ত পায়